হ্যাঁ বলুন হ্যাঁ বলছি কী করা যায় বলতে আপনি প্যারাসিটামল খেয়ে দেখুন না তো ডাক্তার দেখিয়ে খাচ্ছেন না এমনি এমনি শুধু শুধুই খাচ্ছেন না না ভালো করে ডাক্তার দেখান এখনকার মানে এই সময়টা প্রচণ্ড খারাপ সবারই জ্বর ঠান্ডা সর্দি সবারই হচ্ছে আগে ভালো একটা ডাক্তার দেখান দেখিয়ে রক্ত পরীক্ষা করান তারপর ডাক্তারবাবু যেই ওষুধগুলো দিবেন সেগুলো খাবেন না না ঠিক করেননি সেটা বলব না প্যারাসিটামলে কমে তবে ডাক্তারবাবু যদি সেটা খেতে বলে তাহলেই খাবেন হ্যাঁ হ্যাঁ ডাক্তার না দেখিয়ে কোনো ওষুধই খাবেন না কারণ ওষুধ তো খুব একটা ভালো জিনিস নয় সেই জন্য বলছি কোনো ওষুধই না জেনে না ডাক্তার দেখিয়ে খাবেন না কদিন জ্বর হচ্ছে আপনার বাড়ির পাশাপাশি কি কোনো হাসপাতাল নেই তো ওইখানে যান না হাসপাতালে শুনেছি ভালো ডাক্তার আছে ভালো চিকিৎসাও করে রুগীদেরকে ওইখানে গিয়ে দেখুন যদি না কমে তাহলে রক্ত পরীক্ষা করবেন হ্যাঁ আমি যাব বলতে কালকে দশটার দিকে যাব চেম্বারেতে আমার দশটা থেকে চারটে পর্যন্ত ওইখানে ডিউটি আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন